প্রথমত গ্রামীণ শিক্ষাব্যবস্থা খুবই দুর্বল শহরের তুলনায় গ্রামীণ শিক্ষাব্যবস্থা দুর্বল কারণ সরকার খুব একটা নজর দেয় না গ্রামীণ শিক্ষা গ্রামীণ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠান দুর্বল আমি যখন ছোটবেলায় গ্রামীণ স্কুলে পড়তাম তখন বেঞ্চ খুবই অল্প ছিল তাই আমরা নিচে বসতাম এবং বাথরুম ব্যবহার অযোগ্য ছিল অনেক অপরিষ্কার ছিল এবং কলে ঠিকমতো জল আসতো না এবং মাঠ ঘাসে ভরা ছিল তাই আমরা খেলতেও পারতাম না এবং গ্রীষ্মকালে খুবই অসুবিধা হতো পাখা চলতো না ঠিকমতো এবং ভালো স্যার না থাকায় অনেক অসুবিধা হতো পড়াশুনার ক্ষেত্রে স্যাররা ঠিকমতো ক্লাসে আসতো না পড়াশুনার ব্যবস্থা কম হওয়ায় অনেক ছাত্র ছোটবেলায় পড়াশুনা ছেড়ে দিয়েছিল এবং যাদের বাবা মা শিক্ষিত এবং যাদের আর্থিক অবস্থা খুবই ভালো তাদের সেইসব বাচ্চা কাচ্চারা তারা শহরে গিয়ে ভালো স্কুলে ভর্তি হয়েছে এবং সেখানে তারা পড়াশোনা করছে আমাদের মতো গরিব ছাত্র ছাত্রীরা ওই স্কুলেই পড়াশোনা করছে একটা ভালো ভবিষ্যতের জন্য কিন্তু সরকার আমাদের গ্রামের স্কুলে ঠিকমতো নজর দিচ্ছে না তাই আমাদেরও আমাদের সরকারের কাছে প্রার্থনা করবো আমাদের গ্রামের স্কুলটাকে একটু উন্নত করার জন্যে